হ্যাঁ আমি মনে করি যে নাচ মানুষের জীবনে স্মরণীয় হয়ে থাকে যখন কোনো মানুষ নাচ করে তখন তার মনে যত কষ্ট থাকে সব ভুলে আনন্দ করে ঠিক তেমনই আমি বাঁকুড়ার একটি গ্রামে নাচ করতে গিয়েছিলাম সেখানকার মানুষ আমাদের নাচকে এতটাই ভালোবেসেছিলো যে তারা এখানে একটি নাচের স্কুল খোলার কথা বলে আমরা নাচের প্রতিটি পারফর্মেন্স আমার কাছে স্মরণীয় আমি এক নাচের গ্রুপের সাথে যুক্ত তারা যখন বাইরে নাচতে যায় তখন আমিও যাই তাদের সাথে সেখানে অনেক লোকের মাঝে কয়েকটি নৃত্য পরিবেশন করে আমি নিজেকে অনেক প্রভাবশালী ও শক্তিশালী মনে করি যত জায়গায় নাচ করবো তত মনোবল বাড়বে এবং ততই আমি আরও ভালোভাবে নাচ করতে পারবো এবং যত আমি নাচ করবো ততই নাচ সম্পর্কে জানতে পারবো আমি মনে করি যদি আমার খুব ভালো নাচ করি সেখানকার মানুষের মধ্যে আরও স্মরণীয় হয়ে থাকবো আমাদের পাড়ায় কিছু মানুষ আছে যারা নাচ করে বিখ্যাত হয়েছে ফলে তারা আস্তে আস্তে প্রভাবশালী হয়েছে আমিও চাই ভালো নাচ করে বিখ্যাত হতে এবং প্রত্যেক মানুষ আমাকে চিনুক ও জানুক নাচ আমার লক্ষ্য